বাংলা ভাষা অন্যান্য বৈশিষ্ট্যগুলো হলো বাংলা ভাষার সমৃদ্ধ সাহিত্য ও ভাষার বহুবিধ প্রকারভেদ বাংলা ভাষার সাহিত্য খুবই সমৃদ্ধ যা বাংলা ভাষাকে আরও সুন্দর ও সমৃদ্ধ করে তুলেছে বাংলা সাহিত্যে কবিতা উপন্যাস নাটক ও অন্যান্য সাহিত্য কর্মে বিশাল পরিসর ও গভীরতা রয়েছে আমাদের দেশের বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়াও অন্যান্য বিখ্যাত লেখক যেমন কাজী নজরুল ইসলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মৈত্রেয়ী দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ লেখকরা বাংলা ভাষায় বই লেখেন এনাদের নিয়ে বাঙালির একটি বিশাল এবং সমৃদ্ধ সাহিত্য ইতিহাস রয়েছে এই সব দিক থেকে দেখতে গেলে বাংলা ভাষা অন্যান্য ভাষার তুলনায় আলাদা এর পাশাপাশি বাংলা ভাষার ঐতিহ্যবাহী এবং সাংস্কৃতিক অভিব্যক্তির নানা দিক আছে যেমন লোকসঙ্গীত ও পল্লীগীতি যা খুবই অনন্য এছাড়াও বাংলা ভাষার নিজস্ব স্বতন্ত্র বর্ণমালা আছে যা সংস্কৃত ও ফারসি লিপির সংমিশ্রণ এছাড়াও রয়েছে বাংলা ভাষার এক এক বিশাল শব্দভান্ডার এছাড়া আছে বাংলা ভাষার বিভিন্ন উপভাষা যা বাংলা ভাষাকে আরও বৈচিত্র্যময় করে বৈচিত্র্যময় করে তুলেছে এছাড়াও বাংলা ভাষা সঙ্গীতের ভাষা হিসেবে চলচ্চিত্রের ভাষা হিসেবে ব্যবহৃত হয় যা বাংলা ভাষাকে আরও জনপ্রিয় করে তুলেছে আমি বাংলা ভাষায় যখন কথা বলি তখন এটি অন্যান্য ভাষার তুলনায় আমার কাছে সুবিধা ও আকর্ষণীয় বলে মনে হয় এছাড়াও বাংলা ভাষা এখন অনেক উন্নত হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় বাংলা ভাষা এখন আম বাইরে নানা দেশে এর প্রচলন রয়েছে এখন অনেক বিদেশিই যারা বাংলা ভাষা শেখেন এবং তারা বাংলা ভাষায় কথা বলতে ভালোবাসেন বাংলা ভাষায় কথা বলতে চান এই সব দিক থেকে দেখতে গেলে বাংলা ভাষা অনেক বৈশিষ্ট্য আছে তাই বাংলা ভাষা আমার কাছে আকর্ষণীয় বলে মনে হয়